আমি একটা ক্যাব বুক করতে যাচ্ছি ক্যাবটি যাবে নদিয়া বাস স্ট্যান্ড থেকে ভিতরের দিকে কৃষ্ণনগর ওখানে আমি যেতে চাইছি ওই ক্যাবটিকে ভাড়া করে কিন্তু ক্যাবটা যখন আসলো তখন দেখলাম ক্যাবটায় অনেক নোংরা একবারে অপরিষ্কার সিট কাভারগুলোও নোংরা নিচে পা রাখার জায়গাগুলোও নোংরা ধুলো বালি জল কাদায় মারামারি একদম ভালো না মাস্ক ড্রাইভার মাস্ক পর্যন্ত পরে না এরকম মহামারি মহামারি এতই মহামারি যে স্কুল কলেজ অফিস আদালত বাস ট্রেন প্লেন সব চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তখনও কিন্তু ড্রাইভার সচেতন নয় ড্রাইভার মাস্কবিহীন আসছে ওটা দেখে তো আমার খুব খারাপ লাগল আমি মালিককে জানালাম হতাশভাবে যে আপনার ড্রাইভার এত অপরিষ্কার কেন সিটগুলোও নোংরা করে রেখেছে সবই যদি নোংরাই থাকে তালে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যাবে তাতে তো স্বাস্থ্য ভালো থাকবে না এতও নোংরা গাড়িতে উঠলে রোগ জীবাণু তো বেশি বেশি পাওয়া যাবে রোগ জীবাণু খোঁজার জন্য কোথাও যেতে হবে না ওনাকে মাস্ক পরতে বলুন সব সময় স্যানিটাইজার করতে বলুন সিটগুলোও নিয়ে গোটা গাড়িকে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে সকাল সন্ধে তবে পরিষ্কার থাকবে আর ওই স্যানিটাইজার হাতে ঘনঘন নিতে হবে মাস্ক তো খোলাই যাবে না ঘুমোনো ছাড়া বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তবেই মাস্ক খোলা যাবে তার আগে যাবে না এগুলো জানানার জন্যই আমি ফোন করলাম ফোন করে আমি খুব হতাশ হয়ে জানালাম যেটা ড্রাইভারকে অন্তত মাস্ক পরতে হবেই এটা যেন মালিককে বলে দিলাম এটা যেন মনে করে বলে দেন প্রতিদিন নিয়মিত বেরোনোর আগে যেন মাস্ক পরে